আজ চার মাস মতো হয়ে গেলো আমি একটা ওপো এনকো বাডস টু এটা কিনেছি তো প্রোডাক্টটা কী বলবো খারাপ তো সরাসরি বলতে পারি না হয়তো সাউন্ডটা ভালো খারাপ না কিন্তু হেডফোন আমরা মেনলি ইউজ করি ধরুন ফোনে কথা বলার জন্য তারপর আপনার গান এসব কিছু শোনার জন্য তো মেনলি আমরা ফোনে কথা বলতেই আমরা বেশি পছন্দ করি হেডফোনে যেহেতু ফোনের রে টা আমাদের শরীরে অনেকটা ক্ষতি করে তাই চাই আমরা ফোনে কথা বলবো আর সেকারণে ওয়্যারলেস ইউজ করা যে ফোনটা একটু পকেটে থাকলো সেক্ষেত্রে আমি ওয়্যারলেস হেডফোনের মাধ্যমে কথা বলতে পারি অসুবিধা হবে না বা হুট করে কথা বলতে বলতে ফোনটা এক জায়গায় থাকলো আমি একটু হেঁটে টয়লেটের দিকে এগিয়ে গেলাম এই সব সুবিধার্থে কিন্তু এই যে ওপোর কানেক্টিভিটি এটা কিন্তু খুবই একটা বাজে কানেক্টিভিটি একটু ডিসটেন্স হয়ে গেলেই হয়তো একটা দেয়ালের আড়ালে চলে এলেই কানেক্টিভিটি প্রবলেম করে তারপর আপনার কথাবার্তা ফোনে কলিংয়ে প্রচণ্ড বাজে একটা এক্সপিরিয়েন্স আমার কারণ একদমই কথাবার্তা ঠিকঠাক হয় না কাটা কাটা আমাকে প্রচণ্ড জোরে জোরে চেঁচিয়ে কথা বলতে হয় কথা আমি যার সাথে বলি উনি তো শুনতে পান না বরঞ্চ আমার আশেপাশে প্রতিবেশীরা আমার কথা শুনতে পেয়ে যায় তো আমার প্রাইভেসিটা এখানে নষ্ট হয়ে যায় চার্জিং বলবো ব্যাক আপটা মোটামোটি ঠিক আছে খারাপ না তবে যেটা ভ্যালু ফর মানি এটা বলতে পারবো না কারণ প্রোডাক্টটার দাম ধরুন তিন হাজার টাকার মতো অথচ সার্ভিস সে দেড়শো টাকার মতো একদম মানা যায় না এটা এরকমই আবার ধরুন কানে যদি খুব বড়ো জোর আধঘন্টার ওপর লাগানো হয়ে যায় মানে ম্যাক্সিমাম কুড়ি মিনিট তাহলেই একটা মাথার কেমন ঝিমঝিমুনি চলে আসে একটু মাথা যন্ত্রণা ঘাড়ে ব্যাথা এই ধরণের প্রবলেমগুলো হয় আবার এতোটা এয়ারটাইট যে কিছু আশেপাশে শুনতে পায় না অথচ কাম্পানি ক্লেম করে এটা না কি নয়েজ ক্যানসেলেশান অথচ আমি যখন কথা বলি আমার থেকে আমার আশেপাশে যে আওয়াজগুলো হয় সেগুলো বেশি সে শুনতে পায় তাহলে কীভাবে এটা নয়েজ ক্যানসেলেশান অথচ এয়ারটাইট আমি লাগিয়ে থাকলে কিছু শুনতে পাই না আর মডেলটাও একটা কেমন বিচ্ছিরি টাইপের কেমন একটা অড লাগে নর্মালি বাডস যেগুলো হয় দেখে খুব একটা সুন্দর্য মনে হয় খুব ভালো লাগে দেখে বাডসগুলোকে কিন্তু এই বাডসটা খুবই বাজে একটা বাডস তো আমার এক্সপিরিয়েন্স তো খুবই বাজে এবার আমার রিভিউ এটুকুই আপনারা যেটা ভালো বোঝেন কিন্তু খুব একটা ভালো প্রোডাক্ট আমি বলবো না ভ্যালু ফর মানি তো একদমই নয়